হ্যাঁ মাছ ধরার জন্য সফল ভ্রমণের জন্য দরকার হলো ট্রলার আর নৌকা ট্রলার বেশ বড়ো বড়ো ট্রলারে মাছ অনেক অনেক করে বয়ে নিয়ে যাওয়া সম্ভব নৌকা ছোটো ছোটো নৌকা খোল ওয়ালা নৌকায় করে ও লোক যায় ভ্রমণে সামুদ্রিক সমুদ্রে যায় ভ্রমণ করতে মাছ ধরতে সাগরে যারা জেলে তারাই যায় সম্ভবত ভ্রমণে মাছ ধরতে যায় বলে আমার মনে হয় ট্রলার খুব বড়ো ট্রলার ট্রলার নিয়ে যায় অনেক অনেক মাছ ধরে আর যে নৌকাগুলো ছোটো নৌকা খোল ওয়ালা নৌকা সেটাও যায় গিয়ে তারা অনেক মাছ ধরে তারা সফলতা লাভ করে লাভ করেন বা উদ্দ্যেশ্যে করেন ওরা অনেক অনেক মাছ ধরে সেটাও বিক্রি করে বিক্রি করে ও অপরকে উৎসাহিত করার জন্যও মাছ ধরে মানে কি উ উৎসাহিত মানে মাছ ধরা ধরছে ওরা জেলেরা মাছ ধরার জন্য লোকেরা খুব উৎসাহিত করছে বেশ ভালোই মাছ হচ্ছে তো এরকম কিছু ঘটনা বা অনেক অনেক মাছ হচ্ছে খুব ভালো লাগছে আরও উৎসাহিত করছে তারা তাদের আরও ভালো লাগছে এরকম মাছ ধরার জন্য সম্মিলিতভাবে স্লোগান বলে বোঝায় যে বদর হই হই এরকম আগের কিছু মানুষরা এরকম একটা স্লোগান দিত যে বদর হই হই বা হই বা যখন নৌকা টা বা ট্রলার নিয়ে যাবে তখন গান গাইত হেইয়া হেইয়া এখনকার যুগের ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন ধরনের গান উঠেছে তারা বিভিন্ন রকমভাবে কিছু কিছু লোক শুনেছি নদীপথে যখন আমরা কোনো জায়গায় যাই মাঝে সাঝে যেতাম বেড়াতে দেখতাম যে বিভিন্ন ধরনের এখন ইউটিউবের গান বলে বিভিন্ন ভাষায় বলে ইয়াং ছেলেরা যারা যায় ট্রলারে বা নৌকাতে তারা বিভিন্ন ধরনের গানও গায় স্লোগান বলতে বোঝায় যে বদর হই হই বা হেঁইয়ো এইগুলো বলে তারা অ্যাকচুয়ালি মাছ ধরার ভ্রমণ মানে যে বড়ো বড়ো সমুদ্রে জেলেরা জাল নিয়ে যায় অনেক অনেক ধরনের মাছ হয় মাছ ধরে তারা বাজারে বিক্রি করে বেশ চূড়ান্ত দামে তারা সফলতা লাভ করেন এবং উদযাপিত খুব ওনারা করেন হই হুল্লোড় উল্লসিত বা বিশাল ধরনের ঐতিহাসিক মতো করে থাকে অনেক মাছ হয়েছে অপরকেও উৎসাহিত করে বা নিজেরাও করেন তারা মাছ ধরার সময় সম্মিলিতভাবে স্লোগান ওরা কিছু কিছু স্লোগান ওরা দিয়ে থাকে গান বলে বা ওই ব হই ওই সেগুলোও বলে এরকম কিছু কিছু স্লোগান তারা দিয়ে থাকে বা মাছ ধরার ভ্রমণ তারা সামুদ্রিক সমুদ্রে বড়ো বড়ো সমুদ্রের দিকে তারা যায় গিয়ে ট্রলার বা নৌকা খোলওয়ালা নৌকা নিয়ে তারা মাছ ধরার জন্যে চলে যায় বড়ো বড়ো জেলেরা তারা সফলতাও লাভ করে অনেক অর্থ উপার্জন করে